ভারতের স্বাস্থ্য ব্যবস্থা মোটামোটি রকমের খুব একটা যে ভালো সেটি আমি বলতে পারি না কারণ কিছু দিন আগেই আমার হাঁটুটা ভেঙে গেছিল কিন্তু এইখানে খুব ভালো যে চিকিৎসা করা হয়েছে সেটা নয় আমি তো থাকি পুরুলিয়াতে আমাকে পুরুলিয়ার স্বাস্থ্য ব্যবস্থা অনেক খারাপ অনেক খারাপ বলতে এখানের কোনো হাসপাতালে ডাক্তার নেই ডাক্তার থাকলে বেড নেই বেড থাকলে নার্স নেই তো আমাকে নিয়ে ভেলোর যাওয়া হয় এবার ভেলোর যেতে অনেক খরচা হয় তো চিকিৎসাতে এত খরচা এত ব্যয়বহুল সেই জন্য ভারতের স্বাস্থ্য ব্যবস্থা খুব একটা ভালো নয় সর্বসাধারণের পক্ষে সবসময় এত টাকা দিয়ে খরচা করে সুস্থ হওয়া সম্ভবপর হয়ে ওঠে না